সব মানুষেরই জীবিকা আছে আমার অন্যতম জীবিকা হচ্ছে মাছ ধরা আমি মাছ ধরার মাধ্যমে খুব আনন্দ পাই এবং মাছ ধরাটাকে জীবনের অন্যতম জীবিকা হিসাবে বেছে নিয়েছি মাছ ধরার মধ্যে আমার মানসিক দৃঢ়তা এবং মনোসংযোগ বৃদ্ধি পায় সেই জন্য যদি আমার উত্তরসূরীরা যদি এই প্রফেশনে আসতে চায় তাহলে আমি তাদের স্বাগতম জানাই এবং তা আমি চাই তারা আমার মতো সুদৃঢ় এবং মনোযোগী হোক